বাগান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করেছিল কারণ আমাদের পাশের বাড়িতে একটা কাকিমার বাড়িতে গিয়েছিলাম কাকিমার বাড়িতে গিয়ে দেখি কত রকমের ফুল ফলের গাছে তার বাগান ভরে গিয়েছে উনি পেয়ারা পাড়ছেন বাচ্চাদেরকে কেটে কেটে দিচ্ছেন আম পাড়ছেন ফল গাছ থেকে আম পেড়ে সবাইকে এ কর পরিবেশন করছেন সেইভাবে আমার মনটা খুব ভরে গিয়েছিল আমিও এভাবে বাড়িতে এলাম বাড়িতে এসে ফুল ফলের গাছ লাগালাম ফুল ফলের গাছ কার না ভালো লাগে প্রথমে কী করলাম যখন আমি ছোটো ছিলাম তখন একটু একটু মনে পড়ে গাছ লাগাতে যেয়েও গাছ লাগাতে পারছিলাম না তার পরে যখন একটু বড় হলাম তার পরে প্রথমে মাটিটাকে খুঁড়লাম জল দিলাম একটু সার দিলাম মিশ্র সার দিলাম একটু সার দিয়ে গাছটা লাগিয়ে চাপা দিয়ে বেশ গোল করে ঘেরাও করে একটা দুটো তিনটে চারটে এরকম করে লাগাতে লাগাতে অনেকটা গাছ এরকমভাবে ভরে যায় ফুল ফলের গাছে আজ আমাদের বাগানে কত রকমের ফলের গাছ আছে ফুলের গাছ আছে ফলের গাছ বলতে আপেল হয় পেয়ারা হয় বেদানা হয় মোসম্বি হয় পেঁপে হয় সব হয় পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে পেঁপে খাওয়া খুব ভালো ছোটো থেকে বড় পেঁপে খাওয়া খুব ভালো আর আম গাছও লাগানো আছে মা আম কেটে দিত ছোটোবেলাতে মনে পড়ে আম কেটে দিত আমাদেরকে দিত আজ আমরা কী করছি বড় হয়ে আম কাটছি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পরিবেশন করছি সেই জন্য বাগান আমাদেরকে খুব ভালো লাগে আর ওই যে পাশের বাড়ির কাকিমার বাড়িতে গিয়েছিলাম বাগানটা দেখে আমাকে খুব ভালোভাবে অনুপ্রেরণা করেছে খুব ভালোভাবে করেছে সেই কারণে আজ আমি বাগান লাগিয়ে সফল হতে পেরেছি কত রকমের ফুল ফলের বাগানে আমার ভরে গিয়েছে বিকেলবেলায় আমাদের বাড়িতে বাচ্চারাও আসে তাদের মা বাবার হাত ধরে আমার বাড়িতে কত রকমের ফুলের গাছ আছে সেখানে তারা একটা বল নিয়ে আসে বল নিয়ে এসে তারা খেলা করে খেলা করে তারা তার মা ওপাশে দাঁড়াল আর বাচ্চাটি ওপাশে দাঁড়াল তারা ক্যাচ ক্যাচ ওভাবে খেলল এইভাবে বাগানকে আমাদের অনুপ্রাণিত করেছে